আমার কাছে একটি ছবি আছে যেখানে আমি আম গাছ থেকে আম পাড়ছি এই ছবিটি আমার কাছে প্রিয় কারণ হলো এর পেছনে একটা ভালো গল্প আছে আমি শহরে থাকার জন্য এখানে গাছপালা নেই বললেই চলে তো সেই দিন এক গ্রামে ঘুরতে গিয়েছিলাম ওই গ্রামেই অনেক আম গাছ ছিলো এবং আমগুলো দেখে খুব লোভও লাগছিলো মনে হচ্ছিলো যেন পাড়ি তো ছোটোবেলায় তো অনেক আম গাছে চেপে আম পেড়েছি কিন্তু এ গাছটা বড়ো ছিলো আর আমি এখন নিজেও বড়ো হয়ে গেছি তো এই আম গাছে চেপে আম পাড়তে পারতাম না কিন্তু আমি দেখলাম পাশে একটা লাঠি আছে ওখান থেকে লাঠি নিয়ে আম গাছ থেকে আম পাড়ছিলাম সেই সময় হঠাৎ রাস্তা দিয়ে যাওয়া কোনো একজন আমার ছবিটি তুলে নিয়েছিলো এবং তারা খুব হাসছিলো আমি তো নিজেও হাসি পাচ্ছিলো কিন্তু কি করবো আমার মজাও লাগছিলো তারপরে আমি তার কাছ থেকে নাম্বার নিয়ে ওই ছবিটি নিই এবং তাকে বলি যে গাছে আম পাড়াটা আমার কাছে কতোটা ভালো